আমাদের এখানে নির্বাচনের সময় তেমন কোনো সমস্যা হয় না এবং ভোট খুব সুষ্ঠুভাবে হয় আমাদের এখানে খুব সরকার খুব ভালো যে কোনো স্থানীয় গুন গুন্ডা নেই কোনো মানুষজন নিজের ভোট নিজে দিতে পারে কারচুপি হয় না যে যার ভোট সে তার দিতে পারে যে দল জেতে সেই দলের ক্ষমতা থাকে সবসময় যাই হোক বলতে পারা যাবে না কিন্তু আমাদের এখানে শান্তিভাবে ভোট হয় খুব সুষ্ঠুভাবে নিজেদের ভোট নিজেরা দিতে পারি আমরা এবং যে দলকে ভালোবাসি সেই দলকে আমি ভোট দিতে পারব